ভারতের স্বাস্থ্য পরিষেবা এক সব দিক দিয়ে সব কিছু ভালো কিন্তু আমাদের আমরা যেহেতু গ্রামীণ এলাকায় বাস করি সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা কিছু কিছু অঞ্চলভিত্তিক হয় যেমন আমাদের আঞ্চলিক দিক দিয়ে কিছু হোমিওপ্যাথি ডাক্তার অঞ্চলে বসে তারা সরকারিভাবে পাঁচ টাকার বিনিময়ে আমাদের সমস্ত ও চিকিৎসা করে থাকে এবং তার থেকে আমরা অনেক উপকৃত হই এছাড়াও ভারতে আরও গ্রামীণ অঞ্চলে হাসপাতাল হাসপাতাল আছে গ্রামীণ হাসপাতাল আছে বা স্পেশাল ক্লিনিকও থাকে গ্রামীণ হাসপাতালে যেহেতু গ্রামে আমাদের কোনো ডেলিভারি রোগী বা অন্য কোনো রোগের ক্ষেত্রে যেহেতু আমরা গ্রামীণ হাসপাতালে গিয়ে থাকি গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার দিক দিয়ে আমরা সেইভাবে সচেতন বা সেই সেই স্বাস্থ্য পরিষেবা অনেক ক্ষেত্রে আমাদের বিঘ্নিত হলে সেটা আমাদের সেখান থেকে আমাদের ট্রান্সফার করা হয় কোনো একটা শহরের স্বাস্থ্য কেন্দ্রের দিকে এবার সেখানে গিয়েও যদি না হয় তাছাড়া আমাদের রয়েছে যেমন আর জি কর আর জি কর পিজি এ যে সমস্ত হসপিটালগুলো আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রশাসনিক কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত এই ঘটনাগুলো যেমন ঘটছে যেমন ধরুন আপনার বা যে নির্ভয়া যে তিলোত্তমা কাণ্ডের যে সমস্ত ব্যাপারগুলো হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য পরিষেবাটাও অনেক বিঘ্নিত হচ্ছে তাতে আমরা সেইভাবে পরিষেবা পাচ্ছি না সেইভাবে আমরা আমাদের রোগের নির্ণয় করতে পারছি না আমরা যেতে পারছি না যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে অসুবিধা হচ্ছে তারা তারা আন্দোলন করছে তার জন্য দেখা যাচ্ছে আমাদের স্বাস্থ্য পরিষেবাটাকে এ বিঘ্নিত হচ্ছে একটা রোগী নিয়ে যেতে গেলে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এতে করে আমাদের যাওয়া যেতে কোনো হসপিটালে গিয়ে দেখছি যে হসপিটাল বন্ধ তারা আন্দোলন বা স্ট্রাইক করেছে সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে এ এছাড়াও কোনো সব হসপিটালেই ভালো ডাক্তারি পরিষেবা এখন সরকারি হসপিটালগুলোয় পরিষেবা নেই যেক্ষেত্রে আমাদের মানে যেগুলি স্পেশাল যে নার্সিংহোমগুলো আছে তার উপর নির্ভরশীল হতে হচ্ছে কারণ সরকারি ব্যবস্থাগুলোয় ডাক্তারগুলোর কোনো নিরাপত্তা নেই এই নিরাপত্তাহীনতার জন্য ডাক্তারগুলো ডাক্তারগুলো সেইভাবে আমাদের রোগীকে সেইভাবে আমাদের পরিষেবা বা আমাদের সেবা করতে করার সুযোগ পাচ্ছে না তারা ভয়ে ভয়ে দিন কাটাতে যা হচ্ছে এর জন্যও তো আন্দোলনও হচ্ছে সব কিছু সব বিষয়ে এরা আন্দোলন আন্দোলনমুখী হয়ে উঠছে আর আমরা যেহেতু গ্রামে বাস করি সেক্ষেত্রে গ্রামীণ পরিষেবা তো আরও ন্যূনতম হয়ে গিয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে কিছু পরিষেবা যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে আরো ভালো হয় এই পরিবর্তনের মাধ্যমে আমাদের আমাদের যে আমাদের আমাদের সমাজে অনেকটা সমৃদ্ধি হবে ডেলিভারি রোগী আমাদের অনেক কষ্ট করে রাস্তাঘাট যাতে যেমন খারাপ সেগুলো একটা ডেলিভারি রোগী গ্রাম থেকে শহরে নিয়ে যেতে গেলে আমাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তাঘাট খারাপ ডেলিভারির রোগী নিয়ে যেতে যেতে বিপদ সম্মুখীন হয়ে পড়ে এবার এই বিপদের দিক দিয়ে সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের আমাদের খুব সমস্যা ভোগ করতে হয় এই সমস্যার সম্মুখীন হতে গেলে কী হয় আমাদের যদি গ্রামীণ অঞ্চলে তো স্বাস্থ্য পরিষেবাটাকে মজবুত করার জন্য ভালো ডাক্তার দিয়ে ভালো ওষুধপত্র দিয়ে স্বাস্থ্য পরিষেবাটাকে যদি মজবুত করা হয় তাহলে আমাদের গ্রামীণ অঞ্চল ছেড়ে আমাদের শহরে গিয়ে আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের চিকিৎসার জন্য বাইরে যেতে হয় না এছাড়াও যেমন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যেমন দীর্ঘ উন্নত পরিষেবা আমাদের এগুলোর জন্য আরও ডাক্তার উপাধিগুলো যদি আমাদের হসপিটালে ভালো দিত বা ওষুধপত্রগুলো ঠিক সময় মতো আসত বা ডাক্তার ডাক্তারের অভাবে আমাদের দেখা যাচ্ছে আমাদের রেফার করে বাইরের দিকে এবার বাইরে নিয়ে যেতে যেতে নিয়ে যেতে যেতে সেই সেই রোগী মৃত্যুর সম্মুখীন হয় অনেকে মারাও যান অনেকে মারা যায় না মৃত্যুর সম্মুখীন হয় এবং পরিবারের দিক দিয়ে আর্থিক একটা টান পড়ে যায় সেই টান সামাল দিতে গিয়ে মানুষের হিমশিম খেয়ে যেতে হয় সেক্ষেত্রে এই এটা উন্নত করতে গেলে আমাদের এই পরিষেবাটাকে যদি আমাদের গ্রামীণ অঞ্চলে পরিষেবাটা যদি ভালোভাবে দেয় ডাক্তারপাতিতে ভালোভাবে আসে তাহলে আমাদের শহর মুখে যেতে হয় না এছাড়াও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এবং আমাদের মানে আমাদের যে আমরা আমরা শিক্ষিত হয়েও সেই স্বাস্থ্যর কোনো একটা কাজ যোগাযোগ যেহেতু আমরা করতে পারছি না দেখা যাচ্ছে চিকিৎসা বল বা শিক্ষা বল সেক্ষেত্রে এই হচ্ছে মধ্যে দিয়ে আমরা পরীক্ষার পরীক্ষারও কোনো মাধ্যম নেই যে স্বাস্থ্যর জন্য কর্মীর জন্য বা চিকিৎসক নার্স এ এইভাবে আমাদের যদি যদি আমাদের শিক্ষিত সমাজগুলোকে যদি এবার থেকেও যদি কোনো চিকিৎসক বা নির্বাচন করা হয় নেটের টেটের মাধ্যমে যদি নির্বাচন করা হয় সেক্ষেত্রে করলেও আমাদের সুবিধা হয় আর এই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের অনেক অনেক অনেক সমস্যা যেগুলো ও শহরে যেগুলো নেই তার থেকে তো আমাদের গ্রামীণ সমস্যাগুলো আরো বেশি গ্রামের দিক দিয়ে আমাদের এইগুলো ও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় রাত বিরেত আমাদের ও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় ও রোগ বৃদ্ধি হলে আমাদের যে যাতায়াত ব্যবস্থা খারাপ যেহেতু সেক্ষেত্রে এ স্বাস্থ্য সেক্ষেত্রে রোগী নিয়ে যাওয়ানো যেমন সমস্যা হয় তেমনি রোগীর রোগীর গাড়ি ঘোড়া বা অন্য যানবাহনের ক্ষেত্রে নিয়ে যেতে গেলে রাস্তাঘাট খারাপের জন্য অনেক বিপদের সম্মুখীন হতে হয় এদের রোগী মানে মারাও যান অনেকে বেঁচেও যান লাকে প্রায় অনেকে বেঁচেও বেঁচেও যান এছাড়া অন্য দেশের সঙ্গে আমাদের দেশের স্বাস্থ্য পরিষেবার অনেক পার্থক্য আছে তাদের দেশের স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য কাঠামো অনেক ভালো বা তাদের তাদের অনেক গাইডলাইনও আছে এবং স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করে রেখেছে যাতে কোনো সমস্যা না হয় ডাক্তার পর্যাপ্ত পরিমাণে আছে নার্সরা ভালোভাবে সেবা করছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের সরকারি হসপিটাল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের খুব সমস্যা তাদের সময় মতো রাত্রের দিকে নার্স থাকে না ডাক্তারও থাকে না রোগীদের অনেক সমস্যার সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে হয় আশেপাশের যে হাসপাতাল বা ক্লিনিকগুলো আছে সেগুলো তেমন ভালো কিন্তু ততটা ততটা সেফটি নয় কারণ এগুলো ডাক্তারপাতি যদি না থাকে তাহলে অনেক অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ এই এর জন্য আমাদের অনেকের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কারণ এগুলো দেখা যাচ্ছে একটা রোগী এমন টাইমে ডেলিভারির টাইমে ছেড়ে দিচ্ছে যে এটা আবার শহরে নিজে নিয়ে যেতে যেতে দেখা যাচ্ছে সে রোগীটি মা মারা যাচ্ছে কিন্তু মা ও হয়তো মা মারা যাচ্ছে নইলে বাচ্চা মারা যাচ্ছে সেক্ষেত্রে এই বিপদের সম্মুখীন হতে হয় এছাড়া হসপিটালগুলো যেহেতু সরকারি হসপিটালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও অনেক সমস্যা দেখা দেয় যেমন যে সমস্ত বা ওষুধপত্র এই এগুলো সেগুলো দেখা যাচ্ছে গ্যাস গন্ধ অনেক কিছু হয় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ক্ষেত্রে অনেক হসপিটালে দেখা যায় না এইগুলো যদি দ্রুত এবং সরাসরি ও দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে তাহলে হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং পরিষেবাগুলো যাতে সঠিকভাবে পাই আমরা সেগুলো সেজন্য সরকারের কাছেও সেগুলো বিভিন্নবার আমরা আবেদন করছি হুম এবার উন্নত উন্নত পরিষেবার উন্নত পরিষেবার জন্যও আমরা আবেদন করছি কারণ যদি আগেকার যুগের সেই পরিষেবার তার আগেরকার যুগের পরিষেবার মতো আমরা পড়ে আছি সেইভাবে এখন পরিষেবাগুলো যদি একটু অন্য অন্য দেশের মতো দেখে দেশের দেখে আমাদের যদি সেইভাবে পরিষেবাগুলো উন্নত করা যায় তাহলে সব দিক দিয়ে আমাদের উন্নতি ঘটে